গান আগ্রহী বলতে ওই রেডিও টেলিভিশন এইসব জায়গা থেকে দেখে দেখে আর শুনে শুনেই আর কি অভ্যস্ত হয়েছি গানে আর আকৃষ্ট বলতে গান জিনিসটা আমার ভালো লাগতো শুনতে ভালো লাগতো দেখতে ভালো লাগতো তো অ্যাকচ্যুলি গান তো শোনার জন্য তো শুনেই যতটা আমার মনে লেগেছিলো তারপর থেকেই গানের প্রতি একটা আকর্ষণ বলতে পারো